পুরুলিয়া জেলার প্রধান কৃষি পণ্যগুলো হচ্ছে পেয়ারা টমেটো তরমুজ ভিন্ডি এছাড়াও খারিফ এবং রবি পেয়াজ চাষও হয় তাছাড়াও উদ্যান পালনের মাধ্যমে এখানে অনেক জায়গায় ছাদের মধ্যে বাগান করে আম চাষ করতেও দেখতে পাওয়া যায় আর পুরুলিয়ার আবহাওয়া যেহেতু খুব গরম সেহেতু জোয়ার বাজরা রাগি চাষটা খুব স্বাভাবিক এছাড়াও লঙ্কা আদা হলুদ রসুন প্রভৃতি চাষও করা হয় আর চাষের পদ্ধতিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উদ্যান পালন অর্থাৎ বাগানের মধ্যে ছোটো ছোটো অর্থাৎ ছাদের মধ্যে ছোটো ছোটো বাগান করে সেখানে যথার্থ তাপ ইত্যাদি দিয়ে চাষ করা হয় তাছাড়াও পশুসম্পদও ব্যবহার করা হয় অর্থাৎ জমিতে লাঙল টেনে চাষ করা হয় বা সেচ পদ্ধতিও এখানে উল্লেখযোগ্য